আমি পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ এর কারণে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ও অন্য কোর্সের ওপর পড়াশোনা করে তারা পরবর্তী জীবনে এগিয়ে যেতে পারে এবং খুবই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পর স্কুল কলেজের দিক থেকেও বা শিক্ষক শিক্ষিকারা তাদের প্রশংসা বা তাদের কারণে আমাদের স্কুল কলেজগুলি খুবই নাম হয়েছে এবং ধীরে ধীরে যেসব কলেজগুলি রয়েছে জি মেডিক্যাল ইন্সিটিউট ভাটার কলেজ বিড়লা কলেজ যে সমস্ত কলেজে বিভিন্ন রকম ভালো কোর্স থাকার কারণে স্টুডেন্টরা এখানে খুব সহজেই অ্যাডমিশন নিতে পারে এবং সেই স্কুলের খুবই সাশ্রয় হওয়ার কারনে স্টুডেন্টরা এখানে সহজে পড়াশোনা করতে পারে এবং বিভিন্ন শ্রেণির স্টুডেন্টরা এখানে পড়াশোনা বা অংশগ্রহণ করতে পারে এছাড়াও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন জীবনিক নিজস্ব যেসব স্বপ্ন রয়েছে যেমন আঁকা নাচ গান আবৃতি এইসবের মাধ্যমে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পড়াশোনা করে নিজেরা এগিয়ে যায় এবং স্কুল কলেজগুলি খুবই সহযোগিতা করার কারণে স্টুডেন্টরা এখানে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং জি মেডিক্যাল কলেজ ও ভাটার কলেজে ইত্যাদি জায়গায় স্কুলের ফি খুবই সাশ্রয়ী হওয়ার কারণে স্টুডেন্টরা এখানে খুব ভালো পড়াশোনা করতে পারে এবং পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গায় কাজ করে এবং স্কুল কলেজের নাম করে তারা এগিয়ে চলতে থাকে